হ্যালো দাদা এটা কি জয় ফার্স্ট ফুডের দোকান তা এখান থেকে আমি অর্ডার করেছিলাম কিছুক্ষণ আগে বারোটার আগে অর্ডার করেছিলাম খাবার তো আপনার ডেলিভারি বয় তো সে বারোটার পরে বারোটার পর হয়ে গেছে এখন তাও আমার খাবার ডেলিভারি করেন নি কিন্তু এই যে খাবার ডেলিভারিটা করলো না সেটা কিন্তু দায় কিন্তু আমি থাকতে পারবো না কারণ এই বারোটার পর মানে বারোটার পর হয়ে গেছে একটা বাজতে যাচ্ছে এখনো আমার খাবার ডেলিভারি হয় নি তো বারোটার যে একটা বাজতে যাচ্ছে এখন যদি খাবারটা আমার বাড়িতে আসেও ডেলিভারি করার জন্য তা আমি খাবারটা নিতেও পারবো না এবং আপনার নির্দিষ্ট মূল্য পেমেন্টও আমি করতে পারব না সেজন্য দায়ী কিন্তু আপনি থাকবেন বা আপনার দোকানের সেই কাস্ট সেই বয়টা থাকবে যে খাবার ডেলিভারি করে তো সেই বিষয়ে আমি কোনো দোষী হতে পারবো না কারণ আমি ডেলিভারি মানে খাবারটা অর্ডার অনেক আগে করেছিলাম কিন্তু এখনো সময় পেরিয়ে যাওয়ার পরও সেই ডেলিভারি বয় আমার এখনো খাবারটা দিয়ে যায় নি সেই জন্য আপনাকে ফোন করে আমি এটা বলে দিলাম